আমার কিন্তু খাদ্য সম্পর্কে ওইতো কুসংস্কার আছে বাড়ির লোকের এটা আমি মনে করি যখন রান্না করি যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না তখন বাড়ির লোক বলে তাড়াতাড়ি রান্না করে নে চন্দ্রগ্রহণের আগে রান্না করতে হবে সূর্যগ্রহণের আগে রান্না করতে হবে কারণ ওই খাবারগুলো ঢেকে রাখতে হবে আবার ঢাকার শু খালি রাগলে কিন্তু রোগ জীবাণু ছড়িয়ে পরবে ওই জন্য ওগুলোকে খুব মানতে হয় আর বলে যে ওগুলোতে একটা করে তুলসী পাতা দিয়ে রাগবি কারণ তুলসী পাতা হচ্ছে রোগ জীবাণু কে দূরে সরিয়ে রাখে এগুলো কিন্তু বাড়ির লোগ বলে এ খাওয়ার সময় অনুসরণ করা হয় যে এতে রোগ জীবাণু চলে এলো নি তো এটাকে জলটা কি ঢাকা দিয়ে রেখেছিলি তো না হলে কিন্তু জলটাতে রোগ জীবাণু চলে আসবে যে কোনো খাবার তাতে কিন্তু রোগ জীবাণু আসতে পারে এজন্য বারবার বলে তুলসী পাতা দিয়ে আর ঢাকনা ঢেকে রাখ যাতে খাবারটা ভালো থাকে গ্রহণের সময় কোনো মানুষকে জলও খেতে দেয় না বাড়ির লোক তৃষ্ণা পেয়েছে আগে খেয়ে নে যটার থেকে যটা গ্রহণ লাগবে ততক্ষণ কিন্তু কোনো কিচ্ছু মুখে খাওয়ার দেওয়া যাবে না এমনকি জলও না এটা কিন্তু খুব কুসংস্কার